বাঙালিদের অনেক সাংস্কৃতিক অনুশীলন আছে অনেক পুজো আছে যা আমরা মেনে থাকি বা মেনে মেনে চলি যেমন আমরা সরস্বতী পুজোর সময় অঞ্জলি দিই অঞ্জলি না দিয়ে উপোস না উপোস করে অঞ্জলি দিই যাতে আমরা মায়ের একটু অনুসরণ হতে পারি অনেক কিছুই আছে যেমন দূর্গা পুজোতে অঞ্জলি হয় অঞ্জলির সময় আমরা সকাল থেকে উপোস করে মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার পর খাই ইত আরও আছে গোপাল ঠাকুরের ভোগ আছে যা আমরা অনুশীলন করি নারায়ণের সিন্নি আছে বাঙালিদের মধ্যে অনেক কিছুই সাংস্কৃতিক অনুশীলন আছে পুজোর সময় আমরা যেমন উপোস করে অনুশীলন উপোস অনুশীলন করে পুষ্পাঞ্জলি দিই তেমনই অনেক অনেক এরকম পুষ্পাঞ্জলির মতই অনেক আছে যা বাঙালিরা রীতিমত করতে থাকে উপবাস করে থাকে বিশেষভাবে পুজোর সময় পুজোর সময় তো বেশি করে কারণ পুজোর সময় মা দূর্গা মা দূর্গার অঞ্জলি অঞ্জলির সময় আমরা সকাল থেকে উপবাস করি এবং তার আগের দিন নিরামিষ খেয়ে থাকি খাওয়ার এই সব জিনিস অনুশীলন করেই আমাদের ভগবানের বিশেষ পুজো করা হয় নারায়ণের সিন্নি থেক সিন্নি থেকে মা দূর্গা মায়ের অঞ্জলি এবং সংস সরস্বতী মায়ের অঞ্জলি গোপাল এ গোপালের ভোগ ইত্যাদি আমরা বিশেষভাবে অনুশীলন করে থাকি